স্যার আমার কিছু কথা আছে আমি আজকে ব্যা টাকা তুলতে গিয়ে ব্যাংকের কিছু কর্মচারী আমার সঙ্গে বাজে ব্যবহার করেছে হ্যাঁ আমি গ্রু হ্যাঁ টাকা তুলতে গেলাম তো এইভাবে আমাদের সঙ্গে যদি বাজে ব্যবহার করে তাহলে আমরা কীভাবে ব্যাংক করি ব্যাংকের সঙ্গে যোগাযোগ রাখবো না না আমি টাকা তুলতে পারি নি তো ওদের ব্যবহারে আমি রাগ করে চলে এসছিলাম আচ্ছা তাহলে আমি কবে যাবো ঠিক আছে তাহলে আমি রাখছি হ্যাঁ